আমার কাছে পারিবারিক রেসিপি বলতে ঠাম্মার হাতের লাউ ডাঁটার ঝোল যেটা ঠাম্মা খুবই ভালবাসতেন খেতে ঠাম্মা দাদুর জন্য বানাতেন দাদু যখন অসুস্থ ছিলেন দাদু এটা খেতে খুবই পছন্দ করতেন আর তার পরে এটাও দেখেছি বাবারাও খুব পছন্দ করতেন লাউ ডাঁটার ঝোল খেলে নাকি যখন অসুস্থ থাকে তখন নাকি ওটা খেলে ভালো হয়ে ভালো সুস্থ লাগে শরীরটা অনেকটা সতেজ মনে হয় হয় কিন্তু তারপর মাও বানাতেন যখন বাবা অসুস্থ থাকতেন তখন তার পরের অবধি দিদিই বানিয়েছে কিন্তু তার পরে আমার যে এ আরেকটা দিদি রয়েছে সেই দিদি অতটা পছন্দ করতেন না তো আমিও অতটা পছন্দ করি না তো আস্তে আস্তে এই লাউ ডাঁটার ঝোলটা আমাদের বাড়িতে প্রায় বিলুপ্তই হয়ে গেছে কারণ আমরা আর কেউই অতটা পছন্দ করি না অসুস্থ থাকলেও আমরা লাউ ডাঁটার ঝোল খেতে চাই না কিন্তু ঠাম্মা যেটা বানাতেন তো ঠাম্মাও বলতেন যে এটা খেলে অনেক কিছু ভালো গুণ পাওয়া যায় তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় ওই ডাঁটাটার মধ্যে বিভিন্ন রকমের এর জিনিস দিতেন ঠাম্মা যেমন কাঁচকলা আরও যে সব মানে খেলে শরীর সুস্থ হতে সাহায্য করে সেইগুলো কিন্তু আমরা কেউ আর পছন্দ করি না অসুস্থ থাকলেও খেতে পছন্দ করি না আর এমনিতেও খেতে পছন্দ করি না আর এভাবে আমাদের প্রজন্মের ওই পর প্রজন্ম দিয়ে যেই রেসিপিটা ছিল আমাদের পারিবারিক রেসিপি তা আমাদের মধ্যে প্রায় বিলুপ্তই হয়ে গেছে কারণ আমরা কেউই পছন্দ করি না আর ঠাম্মা পছন্দ করতেন যেহেতু দাদু বলতেন যে এরকমটা করে দিতে তাই ঠাম্মা বানাতেন দাদুর জন্য দাদু খেতেন বাবারাও যেহেতু সবাই পছন্দ করত বাবা কাকু জেঠু যে ছিল সবাই পছন্দ করত আর সেহেতু আমাদের মা জেঠিমা কাকিমা সবাই ওটা বানাত কারণ সবাই বলত যে ঠিক আছে এটা তো আমরা ঠাম্মার কাছ থেকে শিখেছি তো তাহলে এটা ভালো লাগবে খেতে আর শরীরটাও সুস্থ থাকবে যেহেতু সবাই ছোটো থেকে ওটাই খেয়ে এসেছে না আমি যখন থেকে ছোটো হয়েছি আমার একদমই ভালো লাগে না আজ এত বছর পেরিয়ে এসেছি তাও আমি পছন্দ করি না পুরো আমি একদমই বলি যে না এটা আমি খাব না কিছুতেই খাই না আর ওটা খেলেও আমি এমনকি আরও অসুস্থ বোধ করি এমনকি মনে হয় যে আমি এবার বমিই করে দেবো তো সেই জন্য আমি যদি অসুস্থ থাকি তাহলেও আমি ওটা খাই না মানছি যে ওটা পারিবারিক একটা প্রজন্মের মধ্যে দিয়ে ওই রেসিপিটা চলে এসেছে কিন্তু আমি একদমই পছন্দ করি না আর আমি তো খেতে পারবও না আমি একদমই পছন্দ করি না